হ্যাঁ বলুন হ্যাঁ আপনি কী ভা কী ইয়ে নেবেন এসি না নন এসি এসি এসি হলে হাজার টাকা ও ওটা হলে ছশো টাকা ফর্মের মধ্যে আর কিছু আমাদের সার্ভিস ভালো দেবো হ্যাঁ হ্যাঁ খাওয়ার দাওয়ার একদম এক নম্বর দিদি হ্যাঁ একটা আছে হ্যাঁ একটা আছে সন্ধে পাঁচটা থেকে আর একটা আছে ভোর ভোর দু তি চারটে আপনি কোনটা নেবেন বলুন আচ্ছা

হ্যাঁ আপনি যদি এসি নেন এসি নেন হাজার কোনটা নেবেন বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই সব কম টম আর হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আপনারা কয়জন যাবেন হ্যাঁ হ্যাঁ একদম একদম সব হ্যাঁ হ্যাঁ হুঁ একদম এক নম্বর সীট পাবেন হুম হ্যাঁ